ভারতকে দেখাতে চাই মানে ফার্স্টেই মনে পড়ছে আকাশকে আকাশ আকাশের মানে চন্দ্র সূর্য নক্ষত্র এইসব এইসবকেই আগে ক্যামেরায় বন্দি করতে চাই সেই সুযোগ মানে ইচ্ছা আছে কিন্তু সেটা হবে না কি আমি জানি না হবে না কি আমি জানি না তবে ভারতকে অ্যাকচুয়ালি আমি সব ছবি তুলতে তো খুব ভালোবাসি বা আঁকতেও খুব ভালোবাসি সেই ক্ষেত্রে ছবি আঁকি কিন্তু ওটা ক্যামেরাবন্দি করতে পারব না কি সেটা জানি না কিন্তু ছবিটা আঁকি ভারতের ছবিটা আঁকি ভালো লাগে আঁকতে সুযোগ ওরকম সুযোগ হয়তো পাব না পেলে ওই চেষ্টা করব দেখানোর ফার্স্ট আকাশ আকাশের ছবি তুলব ছবি তোলার ওরকম ছবি তোলার ইচ্ছা তো আছে কিন্তু পারব না কি জানি না বাট ছবিটা আমি আঁকি আঁকতে ভালোবাসি ওই ছবিটাই ভারতের ভারতকে ভালোবাসি